আমি আপনাদের এবেলা ওবেলা হোটেলে কিছু খাবার অর্ডার করেছিলাম যেগুলি আমার একটু ভুল হয়ে গেছিলো আমি ওর পরিবর্তে আমি অন্য খাবার নিতে চাই আমি খাবার অর্ডার করেছিলাম তিন প্লেট ভাত এক বাটি ডাল দু প্লেট চিকেন কষা এবং স্যালাড আমি এই খাবারগুলির পরিবর্তে এখন চাই এক প্লেট বিরিয়ানি দশ পিস রুটি এবং দু পিস চিলি চিকেন এবং এক পিস মটন কষা আপনারা যদি দয়া করে আমার এই অর্ডারটি আবার পুনরায় নেন সেটির পরিবর্তে তাহলে আমি খুব